আমি রান্না করতে খুব ভালোবাসি আমার আত্মীয় স্বজন বন্ধুদের নিমন্তন্ন করলে তাদের দোকান থেকে কিনে খাবার দেওয়ার থেকে নিজের হাতে তৈরি করে খাওয়ানো বেশি পছন্দ করি সবাই আমার হাতের রান্না খেতেও খুব ভালোবাসে কোনো কোনো পদ খেয়ে তাদের পছন্দ হলে তারা আমার কাছ থেকে সেটা শিখতে চায় আমার বাড়িতে কাল একটা অনুষ্ঠান ছিলো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় ডালনা করেছিলাম সবার খুব পছন্দ হয়েছিলো সবাই আমার কাছ থেকে সেটা শিখতে চাইলো তাদের বললাম প্রথমে কচি দেখে এঁচোড় কিনবে সেটা পিস পিস করে কেটে নুন জলে ভিজিয়ে রাখবে তারপর চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখবে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে আদা রুসুন বেটে নিতে হবে এরপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে তারপর তাতে এঁচোড় ও একটা আলু কুচি করে কেটে দিয়ে ভাজা করে নিতে হবে এরপর পরিমাণ মতো নুন হলুদ আদা বাটা লঙ্কাগুঁড়ো অল্প চিনি জিরেগুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে তারপর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবার কষতে হবে এবার যখন দেখবে তেল ছেড়ে আসছে রান্না থেকে তখন জল দিয়ে গ্যাস কমিয়ে একটা চাপা দিয়ে হ্যাঁ দিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে জল শুকিয়ে সেদ্দ হয়ে গেলে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাবাতে হবে এভাবেই আমি করি তোমরাও করে দেখো ভালো লাগবে